স্ট্যাম্প কয়েন বা শিলা আগে শখে করতাম ছোটোবেলায় এখন কিন্তু আমার এটা একটা অর্থের উপার্জন কারী হিসেবে দাঁড়িয়েছে কারণ বাজারে এতো পুরোনো কয়েন শিলা স্ট্যাম্প বাজারে এতো অর্থ এনে দিচ্ছে এবং ভালো অর্থ উপার্জন করার একটা জায়গা অধিকৃত করেছে